শুধু আমি নই গোটা ভারতবর্ষই পি টি উষাকে খুব ভালোভাবে চেনেন আর এই পি টি উষা খুব বিখ্যাত আমাদের ভারতবর্ষে আর তিনি হচ্ছেন একজন খুব বড় ক্রীড়াবিদ তিনি খেলাধূলার সাথেই যুক্ত থাকতেন আর তাকে আমাদের ভারতের রানিও বলা হয় তার জন্ম ছিল উনিশশো চৌষট্টি সালের সাতাশে জুন আর তাকে আমাদের ভারতবর্ষের খুব বড় ক্রীড়াবিদ বলেই পরিচিত করা হয় আর আমরাও তারই মতো হতে চাই তিনি যেমন আগে একশো মিটার দুশো মিটার দৌড় প্রতিযোগিতা খুব খুব সামান্যভাবেই খুব ভালোভাবেই জিততে পারতেন তেমনভাবে আমরাও তার কাছ থেকে শিখতে চাই যে আমরাও কীভাবে তার মতো অত বড় খেলোয়াড় হতে পারব তাই আমরা আমি কেন আমাদের চারপাশে যত বন্ধুবান্ধব সমস্ত মানুষজন রয়েছে তাদেরকেও বলব যে তার কাছ থেকে শেখা দরকার যে সে কীভাবে স্বর্ণ পদক জিতেছেন কীভাবে প্রতিটা দৌড় প্রতিযোগিতায় জিতেছেন কীভাবে গোটা দেশের মধ্যে রানি হয়েছেন তাই তার মতো আমাদেরও সবার হওয়া দরকার